হ্যাঁ আমি বলছিলাম ইন্দোর ইঙ্কের এই জায়গাটার মধ্যে ইলেকট্রিক দোকান খোলা যাবে হুম হ্যাঁ কাপড়ের দোকান আপনি তো বলতে পারবেন আপনি তো ওই জায়গাটার মধ্যে ব্যবসা করছেন তো এখন তো শুনতে পাচ্ছি নাকি ওখানটায় না আপনি একটু চেষ্টা করুন না একটু ওখানটায় দোকানটা লাগানোর জন্য হ্যাঁ আমি বস্ত্র শিল্পেরই ব্যবসা করবো আমার দোকান থাকবে ওখানে ওরকম জায়গায় আপনি একটু দেখে দিন না আপনার তো বলে তো অমুক একটা লোকের কাছ থেকে নাম্বারটা নিলাম বলল একটা ফোন করলে নাকি পাওয়া যাবে আপনি একটু দেখুন না ভালো জায়গা একটু দেখে দিন না ওখানে রুম বলতে ভাড়াই নিতে হবে না না পার্সোনাল পুরো রুমটা কিনে নিতে হবে

অ্যাডভান্স কত টাকা পে করতে হয় ওনাকে আপনি একটু কথা বলে দেখুন না একটু যদি কিছু কম করা যায় দেড় লাখ টাকার মতো হলে আমার কাছে হয়ে যেত তাহলে আমি কমপ্লেক্সটা আমি গিয়ে কালকেই গিয়ে দেখে আসতাম দিয়ে টাকাটা দিয়ে আমি তাহলে আমার তো ঘরেই তো মালগুলো তো রয়েছে আমি তাহলে গাড়ি করে নিয়ে গিয়ে কালকে কিংবা পরশুর মধ্যে আমি তো দোকানটা গোছানোর চেষ্টা করতাম একটু আপনি না হলে আপনি না হলে কি আমাকে কন্টাক্ট নাম্বারটা দিতে পারবেন ওনার জানা চেনা কম্পপ্লেক্স আছে

আমি বলছিলাম কম কমপ্লেক্সটা কি পুরো ফাঁকা মাঠের মধ্যে রয়েছে না সাইডে কোনও

হ্যাঁ আমা আমাকে কি প্রথম তলায় রাস্তার ধার দিকে এমন মানে একটা ঘর রুম দেওয়া যাবে রুমটা যেমন বড় হয় রুমটা হ্যাঁ আপনাকে আর একটু আগে ফোন করা উচিত ছিল আপনার আমার দু দিন আগে সেইটাই হ্যাঁ আমি বলছিলাম আপনার কোনও মানে চেনা পরিচিত আর অন্য কোনও জায়গায় মানে দোকান বস করানো যাবে না অমনি থাকে যদি আমায়ে আমাকে অবশ্যই জানাবেন বুঝতে পারছেন ঠিক আছে